আমি মাছ ধরতে ভালোবাসি আমি আমার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে সেইখানে আমি মাঝেমধ্যে অবসর সময়ে যাই নিয়ে মাছ ধরি কিন্তু এই মাছ ধরতে গেলে আমাকে আমার মা বকা দেয় কারণ কি বলে যে মাছ ধরতে গেলে নাকি মেছো ভূত ধরে এই ধরে এইসব কিছু কিছু কথা আছে যেগুলা পুরোপুরি ভুল ধারণা এই ভুল ধারণাটা জন্মেছে অ্যাকচুয়ালি আমার দাদু এক দাদু ছিলো সেই দাদু মাছ ধরতে যেত তো সেই মাছ ধরার পরে একবার হঠাৎ করে পাগল হয়ে যায় তো তারপর থেকেই সবাই আমাদের বাড়ির ধারণা যে বা মাছ ধরতে গেলে মেছো ভূত ধরে কিন্তু এইগুলা পুরোপুরি ভ্রান্ত ধারণা ভুল ধারণা এই জিনিসগুলা আমি উড়িয়ে দিতে চাই আর মাছ ধরতে গেলে যেসব জিনিস লাগে সেইসব জিনিস খুবই সামান্য জিনিস যেগুলা আমরা বাড়ির থেকেই উপকরণ পেয়ে থাকি এবং মাছ ধরতে আমার এই কারণেই ভালো লাগে কারণ কি সময়টা আমার খুব সুন্দরভাবে কেটে যায় আর এইজন্যে মাছ ধরাকে আমি খুব মানে ভালোবাসি আর মাছ ধরতে গেলে যে আমাদের যেসব বন্ধু বান্ধবরা আছে তারাও আমার সঙ্গে মাঝে মধ্যে সাথ দেয় এইভাবে আমরা মাছ ধরে থাকি এবং মাছ ধরতে এই কারণে আমাদের ভাল লাগে বন্ধু বান্ধবরা মিলে একটা আড্ডাও আড্ডাও বসে এইভাবে মাছ ধরে পুকুর পাড়ে আমাদের খুব ভাল্লাগে বিশেষ করে গরমকালে